হ্যাঁ আজকে তো সিধুকানু ইউনিভার্সিটিতে অনুষ্ঠান আছে হ্যাঁ যাবো সঙ্গে নিয়ে যাবো হ্যাঁ সঙ্গে বাচ্চাকাচ্চাগুলোকেও নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নাকি আছে হ্যাঁ ওখানে গান বাজানো তো হবেই যে কোনো অনুষ্ঠানে নাচ গান আছে আবার বাইরে থেকে নাকি ব্যান্ড এসেছে তারা গান করবে আবার নাকি অনেক খেলাও হবে ক্যুইজ হবে হ্যাঁ আর ক্যুইজ নাকি আছে আর পুরষ্কার বিতরণী আছে হ্যাঁ অনেক বড় বড় রুম ওখানে সব রুমে বড় বড় ছেলেরা পড়াশুনা করে তাদেরকে দেখে ওদেরও ভালো লাগবে যে আমরাও এখানে পড়তে আসবো হ্যাঁ অনেক অনেক বড় জায়গা এরিয়াটাও অনেক লোকজন পড়াশুনা করে নিয়ে যেয়ে গেলে পড়ে ওদেরও ভালো লাগবে যেখানে বই পাওয়া যায় ওই গ্রন্থাগারেও যাওয়া হবে তো বলছিল আমাকে যে কবে আমরা যাবো ওখানে অনুষ্ঠান হচ্ছে তিনদিনের তো আমরা ভাবছি যে আজকের থেকে তো শুরু হয়েছে তাহলে কালকে যাবো আর পরের দিনে যাবো পরশু দু দিন যাবো হ্যাঁ আমাদের এই তো প্রথম মানে হচ্ছে এখানে এত বড় অনুষ্ঠান আগে তো এরকম হয়নি তাহলে হয়তো সবাই আরও লোকজন বেশি হবে এখানে ওখানে সবাই হ্যাঁ না না টিকিটের সেরকম কিছু নেই ব্যবস্থা নেই মানে ফ্রি সবার জন্যে ফ্রি পুরুলিয়ার যে সমস্ত মানুষ আছে গ্রামের মানুষ শহরের মানুষ সবার ফ্রি যে কেউ যেতে পারে আর সবাই এখানে আরও বিভিন্ন রয়েছে যারা ছোট ছোট বাচ্চা সবাই যেন অংশগ্রহণও করতে পারে তারা ওই আঁকা প্রতিযোগিতাতে বা এমনি ক্যুইজ প্রতিযোগিতাতে সবার জন্যে কিন্তু ব্যবস্থা আছে খেলাধুলো রয়েছে গানবাজনা তো হ্যাঁ টিফিনের তো থাকবেই নাহলে এতক্ষণ ধরে সবাই অনুষ্ঠান দেখবে কি করে চলুন না যাই কেমন হয় দেখে আসি যাবো হ্যাঁ আমাদের চারটে থেকে শুরু হবে তো চারটে থেকে যাওয়া হবে সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্যে নিয়ে যাবো সবাইকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চলুন দেখা হবে সেই